হ্যাঁ আধার কার্ড প্রত্যেক মানুষের একটা জরুরি একটা মানে মানে কাগজ কারণ আধার কার্ড না হলে এখন কোনো জায়গায় কোনো কিছু হয় না সেই সূত্রে আমি আধার কার্ডটা আপডেট করতে দিয়েছিলাম এখনও পর্যন্ত আপডেট কী হলো কী না হলো ভীষণ খারাপ অবস্থা আমার ভীষণ মানে খারাপও লাগছে কারণ আধার কার্ড না হলে তো কোনো কিছুই হয় না তাই আমি আবার আপডেট সেন্টারে গিয়েছিলাম আধার কার্ড আপডেট সেন্টারে গিয়ে ওখানে গিয়ে তো অফিস থেকে তো খুব মানে ভালোভাবে কথা বললো না খুব মানে খারাপভাবে কথা বললো সেটা নিয়ে আমি একটু চিন্তিত যে কী হবে কী না হবে